গলায় বা গালে ব্যথা হলে আমাদের ঘরোয়া গ্রামে কিছু টোটকা রয়েছে যেমন ঠাকুমারা বলতেন আগে আম পাতাকে সরষার তেলে প্রদীপের আলোয় গরম করে তার সেঁক নিলে অনেক সমায় নাকি গলায় ব্যথাও আরাম দেয় এছাড়াও গরম জলকে নুন দিয়ে মুখের মধ্যে হাফসোয়া গরমে গার্গিল করলে গলার ব্যথারও উপশম হয় আদাকে ঘিয়ে ভেজে খেলেও গলার ব্যথার উপশম হয় এবং কিছুটা আরাম পাওয়া যায় এবং রাত্রেবেলা গুড়গো খ শুকনো খোলায় নুন ভেজে গলায় এবং গালে সেঁক লিলে গলার ব্যথার কিছুটা আরাম পাওয়া যায় এছাড়াও আরও অনেক রকমের টোটকা রয়েছে যেই টোটকাগুলো আমরা প্রায়শাই কিন্তু করে থাকি বা আমাদের ছেলে মেয়েদেরও করেছি যেমন যখন তখন গলায় শি বিশেষ করে শীতকালে গলায় ব্যথাটা প্রচুর পরিমাণে হয় তখন আমরা গরম জলে কিছুটা চাম্পিয়ন মলমকে দিয়ে দিই দিয়ে সেটা যখন টগবগ ফোটে সেটাতে গামছা মাথায় দিয়ে আমরা ভাপের মতন নিই ভাপের মতন নিলেও কিন্তু গলাতে অনেকটা আরাম দেয় এছাড়াও আমরা আরও একটি প্রকল্প করি সেটি হচ্ছে গার্গিল গার্গিলটি গলায় গরম জল গরম জলে নুন দিয়ে গলার মধ্যে হাপশোয়া গরম যাতে গলাটা পুড়ে না যায় হাত দিয়ে আঙুল দিয়ে দেখতে হবে যে জলটা বেশি গরম হয়েছে কিনা সেই মতো অবস্থায় জলটা গলায় নিয়ে গার্গল করলেই কিন্তু আমাদের অনেক সময় গলার ব্যথার উপশমও হয় এছাড়াও ঘি মধু তুলসী পাতা একসঙ্গে যদি খাওয়া যায় তাহলেও কিন্তু গলার ব্যথার কিছুটা আরাম পাওয়া যায় বেশিরভাগ সময়ে আমরা নুনকে ভেজেই কিন্তু গলায় এবং গালে সেঁক নিয়ে থাকি যার ফলে গলার ব্যথার অনেকটা উপকারও পাওয়া যায়